হ্যাঁ হ্যালো কে বলছেন হ্যাঁ বলুন হ্যাঁ বলছি হ্যাঁ করি আপনি কোথা থেকে বলছেন ও আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ বলুন আচ্ছা আচ্ছা হ্যাঁ বলুন আচ্ছা কী সমস্যা হয়েছে

আচ্ছা আচ্ছা আচ্ছা আপনি কি দেখেছেন কোথাও ফেটে গিয়েছে কি না ও আপনি দেখেছেন আচ্ছা কবে কবে থেকে এরকম সমস্যা হচ্ছে দুদিন ধরে আচ্ছা আপনি কত দিন আগে পাইপ লাইন করিয়েছেন পাঁচ বছর তো তো খুব প্রচুর বেশি পরিমাণে ফেটে গিয়েছে কি ও তো তাহলে আপনাকে হয় যদি যদি সেরকম জয়েন্টের না হয় তাহলে আপনার পাইপ দিয়ে জয়েন্ট করা যেতে পারে পাইপের দিয়ে আর তার সাথে কোনো আঠা দিয়ে সেটাকে জয়েন্ট করার চেষ্টা করা যেতে পারে আর এছাড়া না হলে আপনার কিন্তু না হলে আপনাকে পাইপ চেঞ্জ করতে হতে পারে তো ঠিক আছে তো আপনার কত ফুট পাইপ লাইন করা আছে ওটা পঞ্চাশ ফুট তো দেখুন আপনার তো তিরিশ ফুটের পাইপ রয়েছে তো তিরিশ ফুটের পাইপ যদি চেঞ্জ করতে হয় তার সাথে আপনার তেল লাগবে ধরুন আঠা লাগবে আরও যন্ত্রপাতি লাগবে তো সেটাতে অনেক খরচ পড়ে যাবে তারপর ধরুন আমার মিস্ত্রি চার্জ আপনি কি চেঞ্জ করতে চাইছেন না কি রিপেয়ার করলেও করতে চাইছেন চেঞ্জ করতে চাইছেন আপনি কীরকম ধরনের পাইপ লাগাতে চাইছেন রেগুলার না ব্র্যান্ড আর আপনার এখন টাপলাস্ট ভালো পাইপ বেড়িয়েছে টাপলাস্ট বলে এছাড়াও রয়েছে ওগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন ঠিক আছে খরচা যখন পাইপের দাম আপনি যদি যদি আপনি কেনেন তাহলে তো আলাদা ব্যাপার না হলে ওই পাইপের দাম লাগবে আর যা সরঞ্জাম ওগুলো যা দাম বাজারের যা দাম সেগুলোই লাগবে আর তারপর আমার খরচ হচ্ছে ফুটে হচ্ছে আশি টাকা ফুট পড়বে আচ্ছা ঠিক আছে দেখা করে কথা বলব